আমি কিছুক্ষণ আগে নডিয়ায় একটি ক্যাব গাড়ি বুক করেছিলাম কিন্তু আমি কাজে ব্যস্ততার দরুন বর্তমানে জেলা স্কুল মোড়ে আছি আপনি কি দয়া করে এখান থেকে আমাকে তুলে নিতে পারবেন তাহলে আমি বিশেষভাবে উপকৃত হতাম